আস্তে আস্তে আমাদের বাংলা ভাষা পাশাপাশি রাজ্যের মধ্যেও চালু হয়েছে কারণ বিভিন্ন রাজ্যের থেকে যে সমস্ত মানুষ আমাদের রাজ্যে কাজ করতে আসেন তারা বাংলা ভাষা জানেন না কিন্তু বর্তমানে আমি লক্ষ করেছি যে সে সমস্ত মানুষজনও বাংলা ভাষার প্রতি আকৃষ্ট হয়েছেন কারণ আমাদের বাংলা ভাষা এতটাই সুন্দর এর মধ্যে এতটাই মাধুর্য্য লুকিয়ে আছে যে তারাও তাদের কৌতুহল প্রকাশ করেছেন এই বাংলা ভাষার প্রতি অর্থাৎ আমাদের প্রধানমন্ত্রী চেয়েছেন যে যদি কোনোদিন তিনি সুযোগ পান হ্যাঁ তিনি আমাদের এই বাংলা ভাষা শিখবেন সেটা যেখানেই হোক সেটা যদি তাকে জেলে যেতে হয় সে জেলে বসেও শিখতে চেয়েছেন আমাদের রাষ্ট্রপতি চেয়েছেন বাংলা ভাষা শিখতে এই আমাদের রাজ্যপাল তিনি চেয়েছেন যে প্রত্যেকদিন অন্তত একটা করে নতুন বাংলা ভাষা শিখবেন তিনি বলেছেন আমাদেরকে কথা দিয়েছেন তাই এই বাংলা ভাষা এত সুন্দর যে প্রত্যেকেই আকৃষ্ট হচ্ছে এবং আস্তে আস্তে তারা শিখছে বলছে হয়তো কিছুটা ভুল ভ্রান্তি তাদের মধ্যে থাকছে কিন্তু সেই ভাষাটাও শুনতে বেশ ভালো লাগে কারণ আমাদের বাংলা ভাষা সত্যিই সুন্দর খুবই অপূর্ব